আমাদের এলাকার স্কুলের বাচ্চারা কোনো প্রকার স্কুল ট্রিপে যাওয়ার জন্য শিক্ষক বাস বা চার চাকা ব্যবহার করে এই এলাকায় বিভিন্ন জাদুঘর রয়েছে তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল খড়গপুরের আই আই টি এইখানে বিভিন্ন রকমের পুরনো যন্ত্রাংশ যন্ত্রপাতি বাচ্চাদের তৈরি ঘরবাড়ি প্লেন নৌকো রেলগাড়ি ইত্যাদি রয়েছে এছাড়াও শিবপুরের বোটানিক্যাল গার্ডেন যেখানে বিভিন্ন প্রকার বিলুপ্ত প্রায় প্রায় লুপ্ত সমস্ত গাছগুলি দেখা যায় বহু পুরনো গাছও সেখানে প্রত্যক্ষ করা যায় এছাড়াও রয়েছে কলকাতার সায়েন্সসিটি সেখানে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক জিনিসপত্র গবেষণার জন্য নির্দিষ্ট ঘর সমস্ত প্রকার জিনিসই সেখানে দেখা যায় এছাড়াও বিভিন্ন প্রকার বই লেখকের পুরনো পুরনো সমস্ত যে বইগুলি কোথাও পাওয়া যায় না সেই বইগুলো ওই জাদুঘরে দেখতে পাওয়া যায় যা একজন ছাত্র বা ছাত্রীকে পড়াশুনোর জন্য উদ্ধত করে